চারপাশে আমার ভ্রমণের কোনো কারণ নেই আমি কোনো কারণ ছাড়াই আমার যখন ভালো লাগে আমি তখনই বেরিয়ে পড়ি ভ্রমণে ভ্রমণে যেমন বন্ধুদের সাথে বা পরিবারের সাথে সে যাই হোক না কেন আমার ভ্রমণের কোনো কারণ থাকে না আমার ভালো লাগছে না আজকে একটু ঘুরে আসি এরকমভাবে আমি গিয়ে ঘুরে আসি আমি চারপাশটাই ঘুরে দেখি আমাদের এখানে যে সুন্দরবন রয়েছে সেই সুন্দরবনের আমি এ নদীমাতৃক এলাকায় হচ্ছে নদীর পাড়ে যাই বা বন জঙ্গলের ভিতরে যাই এক একবার বাগ দেখা যায় সেই বাগ দেখার জন্য আমি বেরিয়ে পড়ি কোনো কারণ ছাড়াই আমি কখনও কারণে অকারণে বেরই না কোনো কারণ ছাড়াই আমি বেরিয়ে পড়ি কেউ হয়তো বলছে যে আজকে ঘুরতে যাবো মন ভালো নেই ঠিক আছে চল ঘুরে আসি এরকম আমি কিন্তু ঘুরেই আসি হ্যাঁ আমি ঘন ঘনই ভ্রমণে যাই আমার ভ্রমণ করার কোনো টাইম হয় না কোন যে আমি আগে থেকে ভেবে রাখি এরকম কোনো কিছু না আমার যখন ভালো লাগে আমি তখনই বেরিয়ে পড়ি আমার মা বলতে গেলে ঘন ঘনই যাওয়া হয় ঘুরতে এ সেক্ষেত্রে কোনো ও কা কিছু মানে ভেবে চিন্তে বেরবো এরকম কিন্তু কিছু হয় না আমার যখন ভালো লাগে আমি সেই টাইমেই বেরিয়ে পড়ি ঘুরতে আজকে যাবো ভালো লাগছে ঠিক আছে চল ঘুরে আসি এরকম ছোটো খাটো হলেও আমি সামনা সামনি হলেও ঘুরে আসি কিন্তু আমি ঘন ঘনই যাই ঘুরতে